হ্যাঁ কে বলছেন আপনি ডিসচার্জ তা ডিসচার্জ হ্যাঁ বুঝতে পেরেছি আপনি বলুন না আমি আজকে সকালেই তো আপনার কাছে গেলাম তা দিদি কী বলব যেহেতু আজকে তো সানডে আপনি তো জানেন যে হলিডে মানে সব মানে সব কর্মচারীদের ছুটি যেহেতু আমরা ডাক্তার বলে আমাদের ছুটি দেয় না তা আজকের তো মানে আপনার যে ডা যে ডাক্তারবাবু আপনাকে মানে দেখছে সে ডাক্তারবাবু তো আজকের আসেনি তো সুতরাং আজকে ছুটি দিতে পার মানে ছুটি হবে না সম্ভবত আপনার বাড়ির লোককে কালকের আসতে বলবেন না না সে না সেটা হবে না তো যেহেতু আমাদের তো কিছু দায়িত্ব নয় মানে আমাদের যেটা একটা ডাক্তারের উপর একটা ডাক্তার যে পেশেন্টকে দেখছে তারপর আমাদের কথা বলার কোনো অধিকার নেই দিদি এবারে হুম হুম কার আর দিদি হ্যাঁ আরেকটা কথা মানে আপনাকে যে ভর্তি যে সাইন করে ভর্তি করছে সে কে তাকে কিন্তু অবশ্যই লাগবে দিদি বাড়ি ডিসচার্জ হওয়ার সাথে সাথে মানে আপনার মানে ডাক্তারবাবু ঠিক যেভাবে যে মানে যেমন যেমন বলবেন যেমন টাইমে ওষুধ খেতে বলবেন যেমন টাইমে বিশ্রাম যেমন টাইমে খাওয়া দাওয়া মানে ডাক্তারবাবুর মানে কথাগুলো আপনাকে এখন পাই টু পাই মেনে চলতে হবে মানে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট মেনে চলতে হবে মানে ওই কথাগুলো হ্যাঁ রাখুন